আমাদের সমাজে সংস্কৃতে মহিলাদের একটু অন্যরকম আলাদা চোখেই দেখা হয় প্রাচীনযুগে যখন মেয়েদের মাসিক হত তখন তাদের আলাদাভাবে আলাদা ঘরে রাখা হত কাউকে বাড়ি থেকে বেরোতে দিত না কাউকে ছুঁতে দিত না এমনকি খাবারও ঠিক মতো দিত না আর মন্দিরেও ঢুকতে দিত না কিন্তু এখনকার যুগে মানুষ মেয়েদের মাসিক হলেও তারা বাইরে বেরচ্ছে ঠিকই কিন্তু মন্দিরে ঢুকতে দিচ্ছে না সবাই জানি যে মা দুর্গা কি মা শীতলা সবাই একটা মেয়ে কিন্তু মেয়েদেরকে মন্দিরে ঢুকতে দেওয়াটা একদম উচিৎ নয়